বাংলা ভাষার ইতিহাস বলতে গেলে খুবই প্রাচীন প্রাচীন বাঙ্গাল ভাষা থেকে এসেছে প্রাচীন বাংলা ভাষা প্রাচীন বাংলা ভাষা যদি আমরা বাংলা ইতিহাস বা বাংলার সাহিত্য নিয়ে পড়ে থাকি তালে আমরা খুব ভালোভাবে বলতে পারি সময়ের সাথে সাথে এটি নানানভাবে পরিবর্তন হচ্ছে যেমন বাংলা ভাষার কথায় আসা যাক আমরা আগে বলতাম যে ইস কী দারুণ দেখতে এই ইস কী দারুণ দেখতেটা বর্তমানে বদলে হয়ে গেছে খুব সুন্দর দেখতে জার্নির নানান রকমের ভাগ রয়েছে এবং পদ্ধতি রয়েছে এটা বিকশিত হয়েছিলো প্রায় কয়েক যুগ আগের কথায় আসা যাক যা যখন পুঁথি পাওয়া গেছিলো নানান রকমের পুঁথি আবিষ্কার হয়েছিলো সেই পুঁথি আবিষ্কার হওয়ার পরে বাংলা ভাষার ইতিহাস পরিবর্তন হচ্ছে বাংলা ভাষাটা হলো সবচেয়ে কঠিন ভাষা আমি মনে করি যে ইংরেজি তামিল গুজরাটি যাই ভাষা হোক না কেন তার থেকে সবচেয়ে জটিল ভাষা হলো বাংলা ভাষা এটি নানানভাবে উত্থান পতন হচ্চে এবং এটি নানানভাবে বিকাশও ঘটে চলেছে যা আপনাদের ক্ষেত্রে সত্যিই একটা গর্বের বিষয় হলো তা হলো বাংলা ভাষা বাংলা ভাষার ইতিহাস জানলে আপনিও চমকে উঠবেন